আচ্ছা এই যে মানে তেলের দাম যেভাবে বাড়তে চলছে মানে এসব এখন তো গাড়ি চালানো খুব সমস্যা হয়ে গেছে যদি টিকিটের দাম যদি না বাড়ানো হয় তাহলে তো গাড়ি চালায়ে আমাদের সংসারই চল চলছে না কিছুই থাকছে তো না আমাদের হাতে তাহলে এটা আপনি কী বলেন এটা হ্যাঁ কারণ ওইটা যেভাবে জিনিসপত্রের দাম বাড়তাসে সেই জিনিসপত্রের দামের সাথে সাথে তেলের দামও হই হই করে তেলের দামও বেড়ে গেছে এখন তো যদি টিকিটের দাম যদি না বাড়ানো হয় তাহলে তো আমরা কীভাবে চলবো হ্যাঁ ওই জন্যেই ওই জন্যেই তো হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই চিন্তা ভাবনা করা মানে কীভাবে মানে যাত্রীদের যাতে সুবিধা হয় অসুবিধা না হয় আমরাও যাতে মানে চলতে পারি সেরকম একটা ব্যবস্থা কইরা চলতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই জন্যেই মানে একটু আলোচনা দরকার আলোচনা